বিজ্ঞান প্রযুক্তির সুবিধা আমাদের জীবনকে আরো উন্নত করে তুলেছে যেমন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দ্বারা কি আমরা জামাকাপড় এখন কাচতে পারছি কিন্তু আমাদেরকে তখন কি হতো হাতে ব্যবহার করতে হতো পাউডার সাবানগুড়ি দিয়ে সেই জামাকাপড়কে আমাদেরকে ওয়াশ করতে হতো সে জায়গায় আমরা কি ওয়াশিং মেশিন দ্বারা খুব সহজেই আমরা হচ্ছে জামাকাপড়কে কাচতে পারি সেক্ষত্রে আমাদের তো জীবনের সুবিধা তো প্রচুরই হয়েছে গ্যাস আমাদেরকে প্রত্যেকটা দিন কি করতে হতো কাঠে রান্না করতে হতো সেক্ষত্রে এখন বিজ্ঞান আমাদের জন্য অনেক কিছু সুবিধা ভেবে আমাদের জন্য গ্যাস বের করিয়েছে এবং আরো আছে কারেন্টের যে ওভেন সেটা সেটাতেও রান্না করা যায় তো সেক্ষেত্রে তো জীবন তো সব সময়ই আমাদের মানে জীবন আমাদের সুবিধা করে দিয়েছে আর ইন্টারনেটেও আমাদের এখন অনেক কিছু করতে পারছি স্মার্ট ফোনের মাধ্যমে যেমন আগে অনেক কিছু পাঠাতে গেলে আমাদেরকে কাগজ কলমে লিখে আমাদেরকে পাঠাতে হতো পোস্ট করতে হতো সেক্ষেত্রে স্মার্ট ফোনের মাধ্যমে আমরা এখান থেকে আমরা দূর বর্তী শহরে জেলায় এলাকায় আমরা কি করছি পৌঁছে দিতে পারছি আমাদের কথাবার্তা বা আমাদের যাবতীয় সব কিছু সমস্ত কিছু পোস্ট করতে পারছি ওই জায়গায় তো খুব সুন্দর স্মার্ট ফোনের মাধ্যমেও আমরা অনেক কিছু করতে পারছি এবং যেমন আগে শুধুমাত্র ক্যামেরাই ব্যবহার করত করা হতো ছবি তোলার জন্য সেক্ষেত্রে আমরা ফোনের মাধ্যমেই এখন কী ছবি তুলতে পারছি সেটাকে আমরা বের করতে পারছি সেই সুবিধাগুলো আমরা পেয়েছি যেটা আগে ক্যামেরাতে ছিল তো এইসব সুবিধায় আমাদের জীবনযাপন সহজতর হয়ে গেছে আরো আগের থেকে অনেকটাই সহজ তো এভাবে যখন যেমন মানে সর্বদাই চলব ব্যাস